আমি যেহেতু বর্তমানে গৃহ শিক্ষকতা করি তাই শিক্ষকতার কাজ আমার খুব ভালো লাগে আমার ইচ্ছা আমি ভবিষ্যতে শিক্ষক হবো কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাকরির ভবিষৎ খুব খারাপ দূরদর্শন এবং খবরের কাগজে যখন খবরগুলি দেখি তখন মনোবল ভেঙ্গে যায় মনে হয় আমি আর হয়তো পারবোনা তবুও আশা ছাড়িনি যদি চাকরি না পাই তাহলে প্রাইভেট স্কুল তৈরী করে বাচ্চাদের পড়াবো বর্তমানে যদিও বেঁচে থাকার জন্য অর্থের খুব প্রয়োজন তবুও আমি স্বল্প মূল্যে বাচ্চাদের ভর্তি করাবো এবং খুব কম মাসিক ফিস নেবো সে ক্ষেত্রে আমি একটি সুষ্ঠু সামাজিক কর্ম জীবন পাবো যাতে করে সমাজের উন্নতি হবে আমি একটি ভালো কাজের মধ্যে নিজেকে যুক্ত করবো